ভালো জাত আমি শনাক্ত করি না আমার লোক আছে তারাই সাধারণত দেখে আনে কোনটা ভালো কোনটা মন্দ সুস্থ হলে প্রাণীর লক্ষণ হচ্ছে তারা ঠিকঠাক সময় ঘুমায় ঠিকঠাক সময়ে ঘুম থেকে ওঠে এবং খাবার খাওয়ার সময় তাদের অরুচি থাকে না তাদের যা খেতে দেওয়া হয় তারা খেয়ে নেয় যদি অসুস্থ থাকে তাহলে তারা খাবার খেতে চায় না এটাই হচ্ছে লক্ষণ